সেক্ষেত্রে যদি বলা যায় বর্তমানের সংস্কৃতিতে পরিবার এবং লিঙ্গের ভূমিকা কিন্তু সমান সমানই কারণ আগে যেমন ছিল শুধু ছেলেরাই বাইরে বেরোতে পারবে মেয়েরা ঘরের ভিতরে থাকবে আবার ছেলেরা সব কিছুতে সব খেলা বলো বা অন্য কিছুতে বলো সব কিছুতেই অংশগ্রহণ করতে পারবে কিন্তু মেয়েরা কোনো কিছু লিমিটেড খেলা বা অন্য কোনো সংস্থাতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু বর্তমান যুগে কিন্তু সেরকম কিছু নেই বর্তমান যুগে সবাইয়ের সমান অধিকার সবাই মেয়েরা যা করতে পারবে ছেলেরাও তাই করতে পারবে এবং আদার্স কোনো লিঙ্গও কিন্তু সেসব করতে পারবে এ এবং এটি বিকাশ ঘটেছে কারণ বর্তমানে শিক্ষার অগ্রগতির ফলে শিক্ষার বিস্তারটা বাড়ার জন্য এবং প্রযুক্তির উন্নতির কারণেই কিন্তু এই সংস্কৃতিতে পরিবার লিঙ্গের কিন্তু ভূমিকাটা বৃদ্ধি পেয়েছে এবং এটার সম সুযোগ পেয়েছে